হুম ট্রেন দেখেছি হাওড়ায় দেখেছি আমাদের এখানে দেখেছি ট্রেনে ওই সামনে একটা কাচের এ থাকে আর দুটো ড্রাইভার বসে থাকে লোকাল ট্রেনেও দুটো থাকে আর ট্রেনেও দুটো থাকে ট্রেনের ব্রেক চাকা ঘোরে দুটো পাতের ওপর দিয়ে চলছে হর্নটা খুব জোর পর্যন্ত পাওয়া যায় তারপর এক্সপ্রেস ট্রেনের ভেতরে বাথরুম থাকে আর এ লোক এক্সপ্রেস টেনগুলোকে ইঞ্জিনে টেনে নিয়ে যায় আর লোকাল ট্রেন যেমন এতে চলে ওই তারের কারেন্টে চলে ওরকম নয় ওতে দেকেছি ওরকম এই ইঞ্জিনে টেনে নিয়ে যায় কখনও ডিজেলে চলে ইঞ্জিন ধোঁয়া বেরোয় আবার কখনও যেগুলো ইলেকটিকে চলে সেইগুলো ধোঁয়া ফোয়া বেরোয় না এমনি চলে এক্সপ্রেস ট্রেন চেপে দেকেছি ওটা ছাড়লে বোঝা যায় না আস্তে আস্তে গড়ায় আর লোকাল ট্রেন একটা ঝ ধাক্কা মতো মারে আর এ লোকাল ট্রেনে ওইরকম গদির সিট হয় না এক্সপ্রেস ট্রেনে গদির সিট হয় বাথরুম থাকে জলের ব্যবস্থা আছে তারপর খাবার দাবার ভালো খাবার দাবার পাওয়া যায় তারপর এক্সপ্রেস ট্রেনে হচ্ছে শোবার ফোবার সব ব্যবস্থা আছে আমি ট্রেনে অনেক জায়গাতেই গেছি ট্রেনে করে কাশ্মীর গেছি দিল্লি গেছি দার্জিলিং গেছি কোচবিহার গেচি মালদা গেছি মুর্শিদাবাদ গেছি আরো আরো অনেক জায়গায় গেছি রাজস্থান গেছি হায়দ্রাবাদ গেছি বিভিন্ন জায়গা থেকে ট্রেন ধরেছি হাওড়া থেকে টেন ধরেছি কলকাতা থেকে ধরেছি শিয়ালদা থেকে ধরেছি এক্সপ্রেস ট্রেনে যেমন সিট বাই সিট কারেন্ট বগিটা বাদ দিলে লোকাল ট্রেন ওরকম নয় যে যেমন পাবে সেরকম বসে আর ট্রেনের শব্দটা হেবি লাগে চাকা দেকেছি একদম চকচক চকচক করে এবার যখন এই রাত্রের দিকে ট্রেন ছুটলে একটা কা আগুন মতো ছিটকায় যেমন ম্যাচিসে আগুন হয় ওই রকম ছেটকায় দেখেছি এরকম ব্যাপার